হ্যালো স্যার আমি সোমিলি চৌধুরী বলছি হ্যাঁ স্যার বলছিলাম যে এর মধ্যে সামনের আগে তো জি এন এম পরীক্ষা ছিলো তো আমি পরীক্ষাটা দিয়েছি কিন্তু আমি স্যার বুঝতে পারছি না যে জিনিসটা কী মানে নার্সিং জিনিসটা কী

ও আচ্ছা আচ্ছা মানে ডাক্তারির মতো নাকি

ও ও আচ্ছা আচ্ছা আচ্ছা হুম আমি তো আসলে গত মানে এর আগে না তার আগের সপ্তাহে রবিবার জি এন এম পরীক্ষা ছিলো তো তো আমার সেন্টার পড়েছিলো মালদাতে এই জন্য আমি পরীক্ষাটা দিয়ে এলাম কিন্তু আমি ঠিকভাবে বুঝতে পারছিলাম না যে মানে কাজটাতে আসলে আমাকে করতে হবে কী এর জন্য আমি ভাবলাম যে আপনাকে আমি ফোন করি

আচ্ছা আচ্ছা বলছিলাম যে আমি যদি মানে নার্সিং করতে চাই তো কী কী লাগবে ওখানে আমার আমি এবার করেছিলাম তো আমি এবার অতো কিছু জানি না মাই করেছিলো এই এবার বলছি যে এবার যদি এর এর পরের বার যদি আমি নিজে পড়ি তাহলে কী কী লাগবে ওখানে হ্যাঁ মানে বয়স কোয়ালিফিকেশান এগুলো আচ্ছা আমি তো এই একটা ফর্ম ফিলাপ সেন্টার সেন্টার থেকে ওখানে অ্যাপ্লাই করে তারপরে আমি গেছিলাম ওখানে পরীক্ষা দিতে হ্যাঁ তা আমি খুব একটা বেশি জানি না কারণ মাই সব করেছিলো তাই ভাবছি যে জেনে রাখা ভালো ভবিষ্যত দিনে তা আমাকে করতে হবে তো এই জন্যই আর কি আচ্ছা আচ্ছা স্যার হ্যাঁ ও মানে এগুলো সব ছোটো ছোটো ইস এগুলো সব ছোটো ছোটো কাজ আমাদের করতে হবে তাই তো স্যার হুম হুম ও আচ্ছা মানে নিজেকে ক্লিন রাখতে হবে তাই তো ও আর স্যার মানে ওখানে তো সব সমায় হাতে গ্লাভস পরে থাকতে হয় না ও মানে য মানে যখন যখন আমি সেই কাজে যুক্ত থাকবো সেই সমায় আমাকে পরে থাকতেই হবে আচ্ছা আচ্ছা স্যার ঠিক আছে আমার যদি ভবিষ্যতে যদি অসুবিধা হয় তাহলে আমি আপনার সাথে কনট্যাক্ট করবো অবশ্যই থ্যাংক ইউ স্যার